বলছি আপনি ট্রাফিক পুলিশ তো এখানে আপনি রাস্তাতে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন আপনি এখানে বলছি আমি কিছুক্ষ বলছি আমি কিছুক্ষণ আগে এখানে একটা বাইক রেখে গেছিলাম সেই বাইকটা এখন আমি খুঁজে পাচ্ছি না তো আপনি তো এখানে দাঁড়িয়েছিলেন মানে আপনার দায়িত্ব তো এখানে রাস্তার ধারে সব কিছু দেখা তো আপনি কি দেখেছেন না বলে রেখে যাইনি কিন্তু আপনার তো দায়িত্ব এটা না যে আমি এখানে রাস্তায় কে কী করছে কে কী রেখে যাচ্ছে সেটা তো আপনাকে দেখে রাখতে হবে যেহেতু রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন আপনার কাজ তো এটাই আমি তো জানি যে আমি তো জানি যে আপনি আমি তো জানি যে আপনি আছেন মানে এখানে আমার বাইকটা থাকলেও কোনও অসুবিধা নেই কিন্তু এখন আমি এসে দেখছি বাইকটা খুঁজে পাচ্ছিনা আমি বেশিক্ষণ যাইনি আমি আধ ঘন্টার মতো হল বাইকটা এখানে রেখে দিয়ে গেছিলাম এখন আমি দেখতে পাচ্ছিনা তাহলে আপনি দেখেননি তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমার বাইকের নাম্বারটা আপনি লিখে নিন আর হচ্ছে আমার বাইকটা একটু খুঁজে দিতে আমাকে সাহায্য করুন ঠিক আছে আমি তাহলে এই নাম্বারে আপনাকে হোয়াটস আমি আমি আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি রাখছি